বয়স্ক মানুষেরা সাধারণত বসে কোনো ধরনের খেলাই পছন্দ করে থাকে কেননা তাদের শরীরে যেহেতু ক্ষমতা অনেক কমে যায় যার ফলে তারা ছোটোদের বয়সী যেসমস্ত খেলাগুলি রয়েছে সেই খেলাগুলি খেলতে পারে না যেমন ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন এই সমস্ত খেলাগুলি খেলতে গেলে আমাদের শরীরে পরিশ্রমের প্রয়োজন হয়ে থাকে এবং আমাদের শরীরের শক্তি অনেক প্রয়োজন হয়ে থাকে কিন্তু বয়স্ক ব্যক্তিদের শরীরে এই শক্তিগুলো উপস্থিত না থাকার কারণে তাদের শরীর অসুস্থ থাকার কারণে এই সমস্ত খেলাগুলি তারা খেলতে পারেন না তাদের শারীর শরীরের মধ্যে সেই শারীরিক ক্ষমতাটুকু থাকে না যার দ্বারা তারা এই খেলাগুলি খেলতে পারবে তারা সাধারণত বসে যে সমস্ত খেলাগুলি রয়েছে সেই খেলাগুলি খেলতে পছন্দ করে থাকে যেমন লুডো ক্যারাম দাবা এই সমস্ত খেলাগুলি তারা লুডো খেলতে এবং দাবা খেলতে অরনেক বেশি পছন্দ করে থাকেন কারণ লুডো বা দাবা খেলার মধ্যে তাদের বুদ্ধিরমত্তার প্রকাশ ঘটে থাকে সেই জন্য এই সমস্ত খেলাগুলিকে তারা অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে এবং এই খেলাগুলির ওপর গুরুত্ব প্রদান করে থাকে সেই জন্য আমরা লক্ষ্য করতে পারি বয়স্ক ব্যক্তিরা বেশিরভাগটাই দাবা খেলার ওপর অত্যন্ত গুরুত্ব প্রদান করেন এবং দাবা খেলতে প্রায় সকলে খুবই ভালোবেসে থাকেন এর ফলে তাদের বুদ্ধিমত্তার প্রকাশ ঘটে এবং তারা নতুন করে নিজেদেরকে সকলের সামনে উপস্থাপন করতে পারেন এবং লুডো খেলার মাধ্যমেও তারা তাদের বুদ্ধিমত্তার প্রকাশ ঘটাতে থাকে এবং তাদের অবসর সময় খুব সহজেই কাটিয়ে ফেলতে পারে আনন্দের সাথে তাছাড়া তারা আমরা দেকতে পাই যে ক্যারাম খেলেন অনেকেই ক্যারাম খেলার দক্ষতা সকলের থাকে না খুব অল্প সংখ্যক ব্যক্তি ক্যারামে দক্ষ হয়ে উটতে পারেন সে সমস্ত বয়স্ক ব্যক্তিরা সেজন্য ক্যারাম খেলতে খুবই পছন্দ করে থাকে ক্যারাম খেলতে খেলতে তাদের এমন একটা অভ্যেস হয়ে যায় যে ক্যারাম তাদের খেলতে খুবই ভালো লেগে থাকে এবং ক্যারাম খুব সহজেই তারা ঘরে বসে বসেই খেলতে পারে এবং দাবাটিও তারা ঘরে বসে খুব সহজে আরাম আনন্দের সাথে খেলতে পারে সেই জন্য বয়স্ক ব্যক্তিরা দাবা ক্যারাম লুডো এই সমস্ত জাতীয় খেলাগুলি খেলে থাকেন